যারা পশুর মালিক অর্থাৎ কৃষক হোক বা অন্যান্য যে সমস্ত মানুষ যারা পশুপালন করেন তারা তাদের যে পশুগুলিকে হয়তো কোনো কারণে বিক্রি করছেন বা তাদের সাথেই হয়তো অন্য জায়গায় স্থানান্তর করছেন তো সেই পশুগুলিকে যেন তাদের মতোই ভালোবেসে মানবিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সেটা যেভাবেই তারা নিয়ে যাক গাড়িতেই নিয়ে যাক বা লরিতেই নিয়ে যাক বা পায়ে হেঁটেই নিয়ে যাক তাদেরকে যেন নিরাপদভাবে এবং মানবিকভাবে নিয়ে যাওয়া হয় যেমন ধরুন একটা লরিতে জিদ হয়তো ক্যাপাসিটি আছে বা গাড়িটার নিয়ে যাওয়ার ক্ষমতা হয়তো পশুক পশুটিকে দশটা কিন্তু সেখানে দশটার থেকে বেশি কুড়িটা বা তিরিশটা যদি সেখানে গরু বা ছাগলকে তুলে দেওয়া হয় তালে তার ফলে তারা হয়তো দাঁড়াতে বা বসতেও কষ্ট হবে তাদের এবং তাদের বায়ু চলাচলের ক্ষেত্রেও সমস্যা হবে আর তাদের চাপ প্রয়োগও হবে তারা হয়তো অবলা তারা বলতে পারে না কিন্তু তাদেরও তো কষ্ট আছে তারাও সেই কষ্ট হয়তো প্রকাশ করতে পারবে না কিন্তু আমাদেরকে তো সেই কষ্ট বুঝতে হবে তাই মানবিক দিক থেকে বা মানবিকভাবে তাদের ওপর এই অত্যাচারটা না করে খুব অল্প সংখ্যক পশু সেটা গরুই হোক ছাগলই হোক বিড়ালই হোক কুকুরই হোক যাই যাই পশু হোক না কেন সেটা খুব অল্প সংখ্যক পশুকে নিয়ে যাওয়া উচিত এবং দরকার পড়লে আমরা একটার বদলে দুটো গাড়ি করে হয়তো নিয়ে গেলাম কিন্তু তাদের প্রতি মানবিক ব্যবহারটা যেন থাকে তাদেরকে সময়ে সময়ে আমরা যেমন নিজেরা খাবার খাই সেরকম সময়ে সময়ে খাবার দিলাম জল দিলাম বা তাদের নিঃশ্বাস নিতে কোনো যেন সমস্যা না হয় বায়ু চলাচলের ক্ষেত্রে যেন সমস্যা না হয় এবং তাদের অতিরিক্ত যেন চাপ প্রয়োগ না হয় সেইগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে